আমার এলাকায় সারা বছরই বিভিন্ন রকম শাক সবজি ফল ফুলের গা চাষ করা হয় কারণ এটা আবহাওয়ার উপর নির্ভর করেই তৈরি হয় বিভিন্ন আবহাওয়াতে বিভিন্ন রকম শাক সবজির বা ফসলের চাষ করা হয় যেমন গ্রীষ্মকালে ধানের চাষ করা হয় আবার বর্ষাকালেও ধান চাষ করা হয় কারণ বর্ষাকালে জল লাগে না খুব কম লাগে তার ফলে বর্ষাকালে ধান চাষটা উপযোগী অন্য কোনো সবজির চাষ হয় না কারণ সেই সব সবজিগুলো অতিরিক্ত জল পেলে পচে যায় বা মারা যায় যার ফলে বর্ষাকালে ধান চাষটাই খুব ভালো করে হয় যেমন শীতকালে আমাদের আলু চাষটাই খুব ভালো হয় শীতকালে তাই আলু চাষ করা হয় এছাড়াও বিভিন্ন শাক সবজি ফল ফুলের গাছ কিন্তু শীতকালে লাগানো হয় বর্ষাকালে বিভিন্ন রকম ফলের গাছ লাগানো হয় কলা বলুন আম জাম পেয়ারা আমরা সব সময় বর্ষাকালে গাছ লাগানোর চেষ্টা করি কারণ ওই সময় জলের পরিমাণ অতটা লাগে না কিন্তু গীরষ্মকালে জলের পরিমাণ বেশি লাগে বলে আমরা সচরাচর গীরষ্মকালে সেই রকম চাষ করি না যাতে জলের পরিমাণ বেশি লাগে যেমন যেসব গাছপালা লাগালে জল কম লাগে সেই সব গাছপালা লাগায় এবং সেই সব সবজির চাষ করে থাকি শীতকালে আমরা পালং শাক বাঁধাকপি ফুলকপি মুলো বিভিন্ন রকমের শাক সবজি ফুলের গাছ আমরা লাগিয়ে থাকি কারণ ওই সময় জলের অতটা পোকপ লাগে না এবং শীত থাকার কারণে ওই সব গাছগুলি খুব ভালো মতো হয়